হ্যাঁ হ্যাঁ বলুন

ও হ্যাঁ হ্যাঁ কেন পারবো নি হ্যাঁ কেন পারবো না অবশ্যই পারবো পলাশ চাপরি থেকে বকখালি যাবে তাহলে এবারে বলছি পলাশ থেকে

পরশুদিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে যদি পলাশ চাপড়ি থেকে বকখালি যাবেন সেটা যদি ছজন হন তাহলে আপনার বিনা এসিতে লাগবে ওই দেড় হাজার টাকা লাগবে এবারে যদি আমনি বলেন গাড়িটি এসিটা লাগবে থাহলে প্রায় পড়বে হাজার টাকা বেশি পড়বে দেড় হাজারে আড়াই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে যাবো মানে সেটা পুরো আমাদের দায়িত্ব আমনাদের ঘিরে রাখার আর এবং আমনাদের সমস্তটা আমাদের দায়িত্ব থাকবে হ্যাঁ হ্যাঁ ওইসব আমরাই করে দেবো যেহেতু আমরা নিয়ে আসছি হ্যাঁ আমাদের আমরাই করে দেবো হ্যাঁ কেন করবো না ও একটু আধটু করে দেবো হুম হুম বুজদে পাচ্ছি ভোর পাঁচটায় আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাতটার আগে তো পৌঁছে যাবো হ্যাঁ রাস্তা মোটামুটি ভালোই আছে যেহেতু আমরা নিয়ে যাবো আপনার কোনো টেনশন করার কোনো আমনার কোনো চিন্তা করার কোনো ই ব্যাপার নায় ঠিক আছে আমরা যেহেতু নিয়ে যাবো পুরো দায়িত্বটা আমাদের থাকবে আমিও যাবো এবং ডাইভারও থাকবে এবারে যদি আমি যদি কোনো কাজে আঁটকে যাই তাহলে হয়তো আমার যাওয়া হবে না নাহলে আমি যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যতটা সম্ভব আমি যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে তবে না না না না কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ব্যা ব্যাপারটা বুজচতে পারছি আর মানে হুম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু এগ্রিম মানে অগ্রিম পেমেন্ট কিছু কোত্তে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ নাম্বারটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি ওই দেখে দিবেন না পাঁচশো হ্যাঁ ঠিক আছে